পোলট্রি প্রথমত ফার্ম থেকে গাড়ি করে আসে গাড়ি করে নিয়ে আসে আমরা নিই হচ্ছে কি একদিন মানে যেদিন নিই সেদিন থেকে তিরিশ দিন বা তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ দিনের মধ্যে তো বড়ো হয়ে যায় বড় করে দিই আমরা বিক্রিও করি এবং আমরা নিজেরাও খাই তাদের সুস্থ রাখার জন্যে হয়ইতো মেয়াজ খাওয়াই মেয়াজ পানি ভিটামিন ওষুধ এগুলোই খাওয়া এগুলো খাই এগুলো খাওয়ালেই ওদের শরীর সুস্থ থাকে ভালো থাকে স্বাস্থ্যবানও হয় এগুলো না খাওয়ালে ওদের শরীর কমজোরি হয়ে যাবে ভালো হবে না